আমার মনে মনে ইচ্ছা ছিল যে আমি আমার ছেলেকে একটি প্রত্যন্ত গ্রামের ডাক্তার তৈরি করব তো আমি হ্যাঁ আমি সেটা করতে পেরেছি আমি আমার ছেলেকে ডাক্তার করেছি এবং ও এখন একটি প্রত্যন্ত গ্রামের হাসপাতালে কাজ করছে এটাই আমার গর্ব